হ্যালো ড্রাইভার দাদা ও আপনাকে ওই সেই আমি ধুলিয়ান থেকে বলবো বলেছিলাম তো কোনো কারণে আমি জঙ্গিপুর চলে এসেছি হ্যাঁ একটা বিপদের খবরেই হঠাৎ চলে এসেছি হ্যাঁ তো আমরা যাবো তো কিন্তু আপনাকে যোগীপুর থেকে উঠাতে হবে হ্যাঁ যেতাম না এত বড়ো বিপদের খবরে যাওয়ার উচিৎ ছিল না কিন্তু বাচ্চাদের জিদ যাবেই সেই কারণে কি আমাকে রেডি হতে হচ্ছে তো আপনি এইখানেই চলে আসবেন এখান থেকেই আমাদেরকে নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক টাইম হিসাবে আপনি চলে আসবেন আমরা রেডি হয়ে থাকব যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা আছি সাতজন আছি অবশ্যই কিন্তু আপনি আসবেন হ্যাঁ আপনার অপেক্ষায় থাকবো আমরা সকালে রেডি হয়ে যাব আপনি ঠিক টাইমে চলে আসবেন আটটা হতে হতে ঠিক আছে ঠিক আছে দাদা আপনি চলে আসবেন ঠিক আছে